হ্যাঁ হ্যালো বলছি আমার এমনি বেশ কদিন ধরে মাথাব্যাথা করছে তো আপনার কাছে দেখাতে চাই তো কীভাবে কোথায় কোন জায়গায় যাব আপনি তো অনেক জায়গায়ই বসেন হসপিটালে বসেন চেম্বারে বসেন কখন যাব কোথায় যাব কোথায় গেলে তাড়াতাড়ি হবে আমি এই পুরুলিয়ার কুক কম্পাউন্ড থেকে বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উম অ্যাকচুয়ালি মানে মাথা ব্যাথা করছে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হয়তো প্রেসার বেড়েছে বা কোনো কারণে না না প্রেশারের ওষুধগুলো খাচ্ছি কিন্তু হয়তো আবার প্রেশারটা বেড়েছে বুঝতে পারছি না সেইজন্যেই ঠিক আছে আমি তাহলে পাশে একটা ডিসপেন্সারি আছে ওইখানে গিয়ে আমি প্রেশারটা চেক করেই আপনাকে জানাচ্ছি না না খাওয়ার পরে বমিভাব অন্য কিছু না মাথাব্যথা ছাড়া আর কোনো সমস্যা নেই মাথাব্যথা মাঝে মাঝেই প্রায় ধরে থাকছে মাথাটা হ্যাঁ ওটা তো প্রতিনিয়ত ব্যবহার করছি না না না না বাইরে ওই বিয়েবাড়ি টিয়েবাড়ি ছিল দুই একটা খাওয়া দাওয়া করেছি হ্যাঁ হ্যাঁ সে তো বিয়েবাড়িতে খাওয়া হয়েছে ওকে ওকে ম্যাডাম অবশ্যই অবশ্যই ঠিক আছে আমি ওই পাশে এক ডিসপেন্সারি আছে ওইখানে গিয়ে আমি প্রেশারটা চেক করে আপনাকে ফোন করছি তার পরে আপনি যেমন অ্যা অ্যাডভাইস দেবেন যেমন অ্যাডভাইস দেবেন সেই হিসাবে আমি মেডিসিনগুলো ওষুধগুলো নেব না না না এমনি আর অন্য কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে